বর্তমান সমাজ ব্যবস্থায় পণপ্রথা আইন বিরুদ্ধ ও বিপুপ্তপ্রায় হলেও বর্তমান পরিস্থিতিতে বেশ কিছু জায়গায় এখনও পর্যন্ত যৌতুক নেওয়া হয় কনের বিয়ের উপহার হিসাবে এর মধ্যে রয়েছে সোনার অলঙ্কার যেমন কানের সোনার নেকলেস হাতের চুড়ি বাউটি চূড় বালা আংটি মেয়ের নূপুর ছেলের জন্য চেন আংটি পাঞ্জাবীর বোতাম ইত্যাদি এর সাথে সাথে নেওয়া হয় ফ্রিজ আলমারি ড্রেসিং টেবিল সোফা ওয়াশিং মেসিন ইত্যাদি আসবাবপত্র তার সাথে সাথে প্রয়োজন অনুসারে কখনো মোটরসাইকেল কখনো চার চাকা কখনো বা স্কুটি এর সাথে সাথে কখনো কখনো আবার দাবি রাখা হয় পুরো ফ্ল্যাট বা বাড়ি সাজিয়ে দেওয়ার জন্য এর সাথে সাথে নেওয়া হয় নগদ অর্থ এইভাবে কনের বিয়ের উপহার হিসাবে যৌতুক নেওয়া হয়